আমি আমার পশুদেরকে নিজেই যত্ন নিই তাদেরকে আমি দেখাশুনো করি তাদেরকে আমি খাওয়াই তার জন্য আমার কোনও লোক নেই আমি নিজেই আমার পশুদেরকে দেখাশোনা করি যখন আমার পশুদের বিভিন্ন রকমের রোগ হয় আমি তখন পশুর চিকিৎসককে ডেকে আনি এবং তিনি তাদেরকে দেখে বিভিন্ন রকমের ওষুধ দেন আমি সেগুলো আমি তাদেরকে খাওয়াই খাওয়ানোর পরে তারা খুব সুস্থ হয়ে যায় আমি পশুদেরকে আমার বাড়িতে একটা ঘর বানিয়ে রেখেছি সেখানে তাদেরকে রাখি খুব সযত্নে রাখি তারা যাতে কষ্ট না পায় সেজন্য তাদেরকে আমি যেয়ে রাখি এবং তাদের অসুখ হলে ডাক্তারবাবু আসেন এসে তাদেরকে দেখে বিভিন্ন রকমের ওষুধ দেন সেই ওষুধগুলো আমি তাদেরকে নির্দিষ্ট সময়ে খাওয়াই যাতে খুব তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে ওঠে